পশ্চিমবঙ্গের ব্যবসায়িক হাল ভীষণ খারাপ কারণ পশ্চিমবঙ্গের কাজ বাজের লাইন ভীষণ খারাপ সবাই চাইছে চাইছে যে বাইরে কাজ বাজ হচ্ছে না যে কোনো একটা বিজনেস ফিসনেস করি যে কোনো একটা মানে লাইনে ঢুকে বসে থাকি এতে করে কী হচ্ছে আমরা যে সমস্ত দোকানদারেরা যারা মানে অনেক আগের থেকেই দোকান খুলে বসে আছি তাদের একটা কম্পিটিশান মতন মানে একটা সমস্যা এসে দাঁড়িয়েছে এখন এখন কম্পিটিশান আসাটা খুবই ভালো কারণ কম্পিটিশান না থাকলে কোনো কাজই ভালো হয় না তবে সব পরি পরিষেবা যে যত ভালো দিতে পারবে সে ততই মানে ব্যবসায় উন্নতি করতে পারবে তবে আমার চেষ্টা করতে হবে সব সময় আমার কাস্টমারদেরকে পরিষেবাটা ভালো দেওয়ার এবং তারা যেন যেটা করলে খুশি হবে সেটাই আমাদেরকে করতে হবে এবং তারা যেন আমাদেরকে ভুল না বোঝে সব কিছু ক্লিয়ার কাট বোঝাতে হবে তাদের তাদেরকে এবং সেটা সেটা তাদেরকে তাদের বুঝিয়ে টুজিয়ে তারপরে তখন তারা তাদের ইচ্ছা হলে নেবে না ইচ্ছা হলে না নেবে কিন্তু এদি এ ব্যবসায়িক মানে এদিকেও খেয়াল রাখতে হবে যে আমার ম মানে আমার সঙ্গে যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জে যে নেমেছে তার মালের কোয়ালিটি কেমন আর আমার মালের কোয়ালিটি কেমন আর তার মালের দামি দামই বা কেমন আর আমার মালের দামই বা কেমন ও যা মানে ও ও যে রেটে মাল বিক্রি করবে যে মাল সে রেট তাছাড়া ওর ছাড়া তোমার হচ্ছে সব সময়ের জন্যে কম রেটে ছাড়তে হবে এবং ওর ওর টোটাল মানে অ্যাক্টিভিটি মানে টোটাল মানে চলাফেরা সব কিছুই তোমার ফলো রাখতে হবে সে কীভাবে চলছে কীভাবে না চলছে হ্যাঁ কোন কোন রেটে মাল দিচ্ছে কোন রেটে দিচ্ছে না সেগুলোও ফলো রেখে তার উপরে তোমার মালের রেট করতে হবে এবং যে কাঁচা মালগুলো আমাদেরকে মানে নিয়ে আসতে কেনাকাটা করে নিয়ে আসতে হবে নিয়ে এসে দোকানে সাজালে তারপরে তো মালটা বিক্রি হবে তা সে ও কোথা দিয়ে নিচ্ছে আর তুমি কোথা দিয়ে নিচ্ছ ও কী রেটে কিনছে আর তুমি কী রেটে কিনছ সেটাও সেটার দিকেও তোমার খেয়াল রাখতে হবে সব সময় চেষ্টা করতে হবে ও যে রেটে কিনবে তাছাড়াও এক দু টাকা মানে কম রেটে কেনা যায় কিনা আর ব্যবসার হচ্ছে মূল জিনিস হচ্ছে কেনা মুখে কেনা মুখে একটা লাভ থাকে ওই লাভটা করা কেনা মুখে লাভ বলতে মাল যখন আমরা যখন মানে কিনতে যাব তখন যে একটা দামে আমরা কিনে নিয়ে আসছি ওই দামটা সব সময় ফলো রাখতে হবে ওই দামটা কমে আমাদের অনেক কমে কিনে নিয়ে আসতে হবে এবং কাস্টমারকে যে আমাদের প্রতিযোগিতা মানে যার সঙ্গে যে আমাদের মুখোমুখি দোকান করে বসে আছে তাছাড়াও মানুষের কাছ থেকে কম নেওয়া তার মানে দুঃখ কষ্ট যা হবার সে হবে আমার দোকানদারদের প্লাস তোমার হচ্ছে আমরা যে দোকান থেকে মাল কিনছি সেই দোকানদারের কাস্টমার জন্য মানে জিনিসপত্রের জন্য কিনে জন্য খুশি হয়ে যায়